পশ্চিম বর্ধমান জেলার প্রধান স্বাস্থ্যসেবা বলতে বোঝায় সরকারি হাসপাতাল এখানে বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে এবং জটিলতম চিকিৎসা করা হয় বিনামূল্যে এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষ এই হাসপাতাল এবং বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে সবসময় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা তারা পায় এবং আপাতকালীন পরিষেবা খুবই ভালো এই সরকারি হাসপাতালকে নিয়ে আমাদের শিল্পাঞ্চলের গর্ব কোভিড মহামারি পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো বিনামূল্যে কোভিড পরীক্ষা যারা আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে এবং কোভিড আক্রান্তে যারা প্রাণ হারিয়েছে সেইসব দেহগুলি সম্পূর্ণ বিনামূল্যে সৎকার্য করা হয় এছাড়া কোভিড টীকা বিনামূল্যে সবার মধ্যে প্রদান করা হয়েছে